আমি পাখিরালয় গিয়েছিলাম বিভিন্ন ধরনের পাখি দেখেছিলাম সেই সব পাখি অনেক পাখির নাম জানি অনেক পাখির নাম জানি না পাশে একটা লোক ছিলো তাকে জিজ্ঞাসা করলাম সব পাখির নাম বলে দিলো তারপর কি হচ্ছে গিয়ে আমি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছি বিভিন্ন ধরনের পাখি দেখেছি যেরকমই টিঁয়া পাখি শালিক পাখি অনেক রকমের পাখি দেখেছি দেখে হচ্ছে গিয়ে একটা পাখির নাম জানি না তাই জন্য করেো গুগলে গিয়ে সার্চ করলাম যে এই পাখিটার নাম কি তো জেনে গেলাম যে এই পাখিটার নাম তারপরে বিভিন্ন ধরনের অনেক অনেক জায়গায় গিয়ে পাখি গিয়ে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে বিভিন্ন ধরনের পাখি দেখেছি সেই সব পাখির সব নাম জিজ্ঞাসা করলাম পাশে একটা লোক ছিলো তাইজন্য করে সেই সব নাম জানি আর আর হচ্ছে গিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে অনেক রকমের পাখি দেখেছি কিন্তু একটা পাখি দেখিনি সেই পাখিটা চিনতেও পারিনি গুগলে গিয়ে সার্চ করলাম সেই পাখিটারও নাম জেনে গেলাম আর আর আর হচ্ছে গিয়ে খালি পাখি টাখি গ্রাম অঞ্চলেও অনেক পাখি দেখেছি ঘুরতে গিয়েও অনেক পাখি দেখেছি গ্রাম অঞ্চলে প্রচুর প্রচুর পরিমাণ পাখি দেখেছি সেই সব পাখির নাম সব জানি আর শহরে হচ্ছে গিয়ে ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায় এখানে সেখানে ঘুরতে গিয়ে সেই সব পাখির নাম জানিনা অনেককে অনেককে জিজ্ঞাসা করেছি অনেকে আবার গুগলেও সার্চ করেছি সেই সব পাখির নামও জেনে গিয়েছি যেমন এমু পাখি এটা ওটা পাখি আরও কত রকমের নাম টিঁয়া পাখি শালিক পাখি কাক এগুলো গ্রাম অঞ্চলে দেখেছি আর শহরে অন্য অন্য পাখি দেখেছি